আমার প্রিয় ভিডিও গেম হলো মাইনক্রাফ্ট দারুণ গেম সবচেয়ে আকর্ষণীয় জিনিস গেমটার মধ্যে সেটা হলো থ্রিডি গ্রাফিক্স দারুণ আর তার ওপর সবকিছু আইটেম ব্লক দিয়ে তৈরি যা দেখতে পারবে ডার্ট ভিলেজ যা চোখে পড়বে সব ব্লক্সে তৈরি ক্রাফটিংয়ের দিক থেকে প্রথমে একটা গাছ কেটে সেটা দিয়ে একটা ক্রাফ্টিং টেবিল বানাতে হয় আর তারপর যা তোমার ভাবনার লিমিট অনুযায়ী সেখানে তুমি যা ইচ্ছা ক্রাফ্ট করতে পারবে গেমের শুরুতেই একটা ভিলেজ খোঁজা তারপর সেখানে লুট করা তারপর সেই ভিলেজের পাশে বা কোথাও নিজের একটা নিজের একটা বাড়ি বানানো বিল্ড করা তারপর সেখান থেকে লাভ হয় কালেক্ট করে নেদারে যাওয়া নেদারে বেস্ট স্লট এণ্ডারপুল কালেক্ট করে আবার ওভারওয়ার্ল্ডে ফিরে আসা ওভারওয়ার্ল্ডে ফিরে এসে নিজের পয়েন্ট সেট করে ইন্টারবেল ছুঁড়ে তারপরে এণ্ড পোর্টাল খোঁজা তারপর এণ্ড সিরিজে গিয়ে এণ্ডারড্রাগনকে বিট করে এণ্ড সিটি থেকে এলাইট্রা নিয়ে আবার ওভারওয়ার্ল্ডে ফিরে আসা তো তারপর নতুন নতুন মব এসে উইজার্ড ওয়ার্ডেনকে মারা খুব ডিফিকাল্ট খেলাটা তো সেটার জন্যই আমার খুব ভালো লাগে খেলাটা খুব অসাধারণ গেম